কাজ আমার অর্ডারটি ক্যান্সেল করুন পদ্গুলির নাম করে আপনি রেস্তোরাঁ বিক্রেতার নাম করতে পারেন প্রেক্ষিত ও আপনি সাম্প্রতিককালে ডেলিভারি বা পিক আপের জন্য খাবার অর্ডার করেছিলেন কিন্তু কোনো কারণে এখন তা ক্যান্সেল করতে চান আপনি রেস্তোরাঁ দোকান অথবা বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে অর্ডারটি ক্যান্সেল করার অনুরোধ করুন নির্দিষ্ট তথ্যগুলি দিন যেমন রেস্তোরাঁ দোকান বা বিক্রেতার নাম এবং আপনার অর্ডার করা পদ্গুলির নাম